আমাদের এলাকায় নাচ গান আবৃত্তি এই সব খুব প্রচলন আছে সবার ঘরে ঘরেই প্রায় নাচ গান শেখে আবৃত্তি শেখে নাচ করে এটা খুব ভালো জিনিস আমাদের এলাকার বিখ্যাত জিনিস হল ছৌ নৃত্য এই ছৌ নৃত্য খুবই বেশি জনপ্রিয় সবাই পছন্দ করে আমাদের পুরুলিয়াতেই এই ছৌ নৃত্য দেখা যায় সাথে সাথে সবাই চেষ্টা করে তাদের নতুন প্রজন্মকে এই নাচ শিখিয়ে যেতে আর নতুন প্রজন্ম সেই নাচ শিখতে অনেক বেশি আগ্রহী থাকে তাই ছৌ নৃত্য কোনও দিন শেষ হবে না আর এই পুরুলিয়ার ঐতিহ্য কোনও দিন নষ্ট হবে না ছৌ নৃত্য সারা জীবন আমাদের জীবনে একটি নতুন আদর্শ হয়ে থাকবে